আমি ঘুরতে খুবই ভালোবাসি এবং ঘুরতে যেতেও খুব ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছি যেমন ওড়িষ্যা মহারাষ্ট্র তামিলনাড়ু এবং সব রকমের ভাষাই মোটামোটি জানি এবং বলতেও পারি সেহেতু কোনো সমস্যা হয় না এবং অন্য অন্য দেশের মানুষেরাও তারাও আমাদের ভাষাটাকে বলতে পারে বা তারা শিখে গেছে অনেকটা আমরা নিজেরাও বলতে পারি যেহেতু ওই জন্য কোনো রকম সমস্যা বা কিছু হয় না নিজেদের ভাষাটা ওখানে বলি ওখানের লোকেরাও আমাদের ভাষাটা বলতে পারে ওই জন্যও তেমন কোনো একটা সমস্যায় পড়তে হয় নি এবং আশা কচ্ছি পরবর্তীতে হবে না কারণ এখন মানুষ সবাই সব রকম ভাষাটা শিখছে এবং শেখার প্রতি আগ্রহ হচ্চে এবং সব ভাষাগুলো শিখেও গেছে সে তুলনায় মানুষ এখন খুব কমই সমস্যায় পড়ে